এটা গ্যাস এজেন্সির নাম্বার তো হ্যাঁ স্যার বলছি আমার নাম টিয়া দত্ত আমার গ্রাহক আই ডি এক তিন পাঁচ শূন্য ছয় চার নয় শূন্য আট এক হ্যাঁ আসলে আমি দশ দিনের জন্য একটু ক্যাম্পিংয়ে যাবো হ্যাঁ তাই আমার পোর্টেবল সিলিন্ডারের জন্য না হ্যাঁ পোর্টেবল স্টোভের জন্য আমার একটা গ্যাস সিলিন্ডারের দরকার ছিলো হ্যাঁ কারণ আমি সেখানে যাবো আর প্রায় দশ দিন মতো থাকবো আমরা তো ওখানে গেলে তো সেরকম গ্যাস সিলিন্ডার পাবো না হ্যাঁ তো আমরা তো আটজন বন্ধু যাবো দশ দিনের জন্য তাই আমাদেরকে নিজেদেরকেই তো রান্না করে খেতে হবে তো গ্যাসের খুবই দরকার ছিলো আচ্ছা আচ্ছা আচ্ছা বলছি স্যার যদি গ্যাস সিলিন্ডারটা বুকিং করি আমি কতদিনের মধ্যে আপনারা পাঠাতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি আপনাকে আপনি একটু লিখে নিন হ্যাঁ হ্যাঁ লিখুন একুশ বাই এক উদয়শঙ্কর সরণি গলফগ্রীন রোড কলকাতা সাত লক্ষ চুরাশি স্যার বলছি যে হ্যাঁ কতদিনের মধ্যে সিলিন্ডারটা পাঠানো যাবে যদি আপনি একটু বলতেন ও আচ্ছা আচ্ছা তাহলে তিন দিনের মধ্যেই চলে আসবে তো হ্যাঁ হ্যাঁ তিন দিনের মধ্যে চলে আসলে অনেক সুবিধা হতো আমার ঠিক আছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি রাখছি